ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভালো এটা আগের থেকে অনেকটা উন্নতির পথে যাচ্ছে এর প্রধান চ্যালেঞ্জগুলি হল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু সাহায্য এবং আমাদের পঞ্চায়েত এলাকার তাদের কিছু সাহায্য প্রদান ইত্যাদি এছাড়া স্বাস্থ্যব্যবস্থা যদি আমরা ভালো না করি আমরা যদি ঠিক ঠাক না করি তাহলে আমরা পুষ্টি নিউট্রিশনের বিকাশ ঘটাতে পারব না যারা অশিক্ষিত বাচ্চা বা যারা গরীব তাদের মধ্যে আমরা নিউট্রিশনের যে বিকাশ অর্থাৎ পুষ্টিবিদ্যার যে বিকাশ সেটা আমরা ঘটাতে পারব না এছাড়া একটা বয়সকালে বাচ্চাদেরকে যে যে সমস্ত পোলিও ভ্যাক্সিনগুলো নেওয়া হয়ে থাকে সেইসব ভ্যাক্সিনকে আমরা উন্নত করতে পারব না তাই ভারতের স্বাস্থ্যব্যবস্থা আগের থেকে সত্যিই খুব সুন্দর হয়ে উঠেছে